আমার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হ্যাঁ আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মাতৃভাষা বলতে কোন বাংলা ভাষা বলতে কোনো অসুবিধা হয় না কিন্তু এটা শিক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ যে কোনো বই কিন্তু আমাদের বাংলা ভাষাতে লেখা হয় যে কোনো ইতিহাস ভূগোল বাংলা শুধু ইংরেজিটা ইংলিশ ইংরেজিতে লেখা হয় আর না হলে কিন্তু সব বইই কিন্তু আমাদের বাংলা ভাষাতেই লেখা হয় বেশি কিন্তু সেক্ষেত্রে আমি বলব যে আমাদের বাংলা ভাষাটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা রেখেছে আমাদের আমাদের রাজ্যের লেখাপড়ার দিক থেকে শিক্ষার দিক থেকে সব দিক থেকে কিন্তু আমাদের বাংলা ভাষাটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো এই জন্য আমি বলব যে আমাদের ছোটোবেলা থেকে ছোটো শিশু থেকে তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু বাংলা ভাষাটাতেই শিক্ষা গ্রহণ করে থাকে তাই তাদের কোনো অসুবিধা হয়নি এবং আমাদের মাতৃভাষাও বাংলা সেক্ষেত্রে আমাদের কিন্তু ভালোই হয় আমাদের বাংলা ভাষাতে শিক্ষা ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য